স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য সাঁতার এখন অবশ্যই বেশি প্রয়োজন এখন ডাক্তারের কাছে রোগের জন্য ডাক্তারের কাছে দেখাতে গেলে প্রথমেই বলে দেয় যে সাঁতার কাটুন সাঁতার কাটলে অনেক রোগ ভালো হয়ে যায় সাঁতার কাটলে হাঁটুর ব্যথা হয় না সাঁতার কাটলে পুরো শরীর ভালো থাকে সাঁতার কাটলে ফিটনেস ভালো ভালোভাবে তৈরি হয় সাঁতার কাটলে রোগা হয়ে যায় অনেক অনেকেই তারপরে শ্বাস নিয়ন্ত্রণ জন্য আমরা যখন পুকুরে ডুব দিয়ে রয়ে যাই তার ফলে আমাদের শ্বাস নিয়ন্ত্রণ অনেক অনেক বেশিক্ষণ ধরে রাখার চেষ্টা করি অনেকক্ষণ আমরা না নিয়ে থাকতে পারি তার ফলে অনে আমরা অনেক যখন তখন যে আমাদের কোনো যদি অসুবিধে হয় আমরা শ্বাস নিয়ন্ত্রণকে বন্ধ করে রেখে দিতে পারি তার জন্য আমাদের কোন কষ্ট হয় না এবং সাঁতারের মানে অনেক কিছু সুবিধা আছে যেমন হাত পা প্রসারিত হয় ব্যথা কমে যায় কোমরের ব্যথা হয় না যন্ত্রণা করে না অনেক কিছু চোখের সমস্যা হয় না পুকুরের জলে চোখে ঝাপটা নিলে চোখে সমস্যা হয় না অনেক কিছু এই এত কিছু সুবিধাগুলো আমরা সাঁতারের কারণে পেয়ে থাকি